হ্যালো হ্যাঁ ভাই কেমন আছিস আমি তো এই আছি তুই তো ফোন টোনও করিস না এখন বন্ধুর কথা মনে পড়ে না হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বুঝতে পা হ্যাঁ বুঝতে পারছি আমারও তো ওরকম আমারও তো ওরকম প্রায় অনেকদিন বন্ধুদের সাথে একটু ঘোরা টোরাও হয় না চল তালে একদিন একটু ঘুরে আসি চল এক বেশি তো সময় নেই আমাদের এক দুদিনের চল একটা ট্রিপ করে আসি বকখালির দিকে চল তাহলে তালে তালে শোন না একদিনেই তো হয়ে যাবে বকখালি ও শনিবার দিনকে বেরিয়ে যাবো খনে বিকেলের দিকে রোববার দিনকে আবার রাতের মধ্যে চলে বে ওখান থেকে বেরিয়ে যাবো চলে আসবো হ্যাঁ ভাই অনেকদিন বন্ধু বান্ধবের সাথে তাহলে আমি তুই রাতুল আর সায়নকে নিয়ে নিই আমরা চার জন চলে যাই চল হ্যাঁ তাহলে ওকেও হ্যাঁ হ্যাঁ ওকেও বলে নেবো সরি হ্যাঁ ও হ্যাঁ ওরা তো ফ্রিই থাকে হ্যাঁ তালে ওদেরকে আমি তাহলে জানিয়ে দেবো খনে তুই কবে হ্যাঁ ট্রেনেই যাবো চ তুই তালে টিকিটটা একটু কাটতে পারবি অ্যাঁ তাহলে হ্যাঁ আমি আমি তালে শোন সবাইকে আমি বলছি কিন্তু যাবি কবে তাহলে সামনের সপ্তাহে যাবি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম পারফেক্ট ঠিক আছে শোন তাহলে তুই তাহলে ইয়ে হ্যাঁ হ্যাঁ তুই তাহলে টিকিটটা তাহলে কাটিস আমি তালে ওদেরকে বলছি ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ওদের ফোন করে ফোন করে জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করে দিচ্ছি আমি রাখছি তাহলে হ্যাঁ ভাই